আমি লোটাসের পেঁপের তৈরি একটি ক্রিম কিনেছি এটা ব্যবহার করে আমার চামড়া অনেক নরম হয়ে গেছে আমার মুখের ছোট ছোট দাগ ছোপ চলে গেছে এবং আমার মুখে যে অনেক ব্রণর সমস্যা ছিলো সেটাও দূর হয়ে গেছে এবং আমার মুখটাকে অনেকটা ফর্সা করে দিয়েছে তো কেউ যদি এইসব সমস্যার জন্যে এই ক্রিমটি ব্যবহার করতে চায় সে নির্দ্বিধায় এই ক্রিমটা ব্যবহার করতে পারে